হ্যাঁ আমি যেহেতু বাড়ির বউ তো ওই দ করে আমার অত শিক্ষা কত নেই কিন্তু যারা পাখি বাঁচাতে চায় পাখির ক্লাব আছে তারাই তো ভালো শিক্ষিত না হুম ফলে ওরা খুবই যে পাখি জঙ্গলে গিয়ে জঙ্গল দেখাশোনা করে পাখি পাখিদের বাঁচায় পাখি যাতে না মরে যায় তা তাদের তাদের একটা সিদ্ধান্ত আছে তারা তো ক্লাবের লোক বড়ো বড়ো লোক না ওদেরও অনেক শিক্ষা আছে আমি তো বাড়ির বউমা আমার অত শিক্ষা নেই আমি ওই জন্য করে একটা গ্রামে গিয়েছিলাম ওখানে খুবই সুন্দর সুন্দর পাখি আছে ওখানে জঙ্গলটা কটা লোকে মিলে হচ্ছে ভালোভাবে দেখাশোনা করছিলো দেখাশোনা করার পরে আমি বলছি তোমরা এখানে কী করছো বলছে যে আমরা দেখাশোনা করছি বলছে বলে পাখির যাতে কোনো কিছু না হয় কেউ শিকার বা না করে ওই জন্য করে দেখছিলাম তারপরে আমার একটা কাকা গিয়েছিলো কাকার আম বলছিল যে এরম এরম এরম এরম এরম বললো আর বলার পরে আমি বলি এখানে কিছু ঢোকা যাবে এই জঙ্গলটার ভিতরে বলছে হ্যাঁ ঢোকা যাবে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না বার হয়ে চলে আসতে হবে আমি বলি কেন যে বেশিক্ষণ থাকা যাবে না বলছে না এখানে বেশিক্ষণ থাকা যায় না জঙ্গলের ভিতরে হিংস প্রাণী আছে ওই কিছু আঘাত নাঘাত করো ওই জকে আমরা বলি না আমরা আঘাত করবো না আমরা আমরা পাখি পশুদেরও কিছু করি না আমরা খুবই পাখিদের খুবই ভালোবাসি ওই জন্যই করে বলছিলাম বলছে বলে না বেশিক্ষণ থাকা যাবে না তোমরা তাড়াতাড়ি বার হয়ে আসবে আমরা বলি ঠিক আছে আমরা কয়েকটা ফটো তুলে আমরা বাইরেই বার হয়ে চলে আসবো